আচ্ছা আপনি কি দুধ দেওয়ার বলছেন বলছি আমার হচ্ছে বাড়িতে একটা অনুষ্ঠান আছে আপনাদের পায়েস করার জন্য আমার পাঁচ লিটার দুধ লাগবে হ্যাঁ দুধ হবে হবে তো আর তাহলে কত করে কী কিলো চলছে এখন দুধের দাম পঞ্চাশ টাকা হ্যাঁ ওটা একটু বলছি একটু পাঁচ লিটার নেব করে দেখেশুনে রেটটা একটু ঠিক করে নেবেন

যদি একটু যেহেতু একসঙ্গে পাঁচ লিটার নিচ্ছি তো একটু যদি দশ কুড়ি টাকায় সেটাই বলছি হ্যাঁ পৌঁছে দিলে তো ভালো হয় কেননা বাড়ির অনুষ্ঠানে বুঝতেই পারছেন এ অন্য কাজে ব্যস্ত থাকব ওই জন্য ওই দিন যদি একটু বাড়িতে বাড়ি বাড়ির সামনে এলেই হবে বাড়ির সামনে এলে আপনার যে যে কেউ নিচে যেয়ে নিয়ে নেবে আপনাদের কাছ থেকে সামনের সোমবার

হ্যাঁ সামনের সোমবার দিন অনুষ্ঠান না না না আটটার মধ্যে পৌঁছালেই হবে কেননা আমার ওটা যেহেতু পায়েসের জন্য লাগছে তাই পায়েসটা ম্যাক্সিমাম বসতে হয়তো এগারোটা বারোটা বাজবে আপনি আটটা সাড়ে আটটার মধ্যে পৌঁছে দিলেই হবে আচ্ছা ঠিক আছে বলছি দুধের টাকাটা কি ওনার হাতেই দিয়ে দেবো যে ডেলিভারি করতে আসবে না আপনাকে দিতে হবে অনলাইনে আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে ওই কথাই রইল সোমবার দিন সকাল করে হুম ঠিক আছে হ্যাঁ ঠিক আছে